হ্যাঁ স্বেচ্ছাসেবকের কাজ আমি করেছি পাড়াতে একটা বড় অনুষ্ঠানে সেখানে ধর্মীয় অনুষ্ঠান সেখানে মানুষকে জল খাওয়ানো থেকে শুরু করে এবং মানুষকে দুপুরের খাবার থেকে রাত্রের খাওয়ার অবধি সেখানে খাবার বিতরণ করেছি এবং পাশেই রাস্তা ছিল এত মানুষের ভিড় ছিল যে রাস্তার মধ্যে গাড়িগুলো আটকে গিয়েছিল তো সেই গাড়িগুলোকে পরস্পর তাদেরকে ট্র্যাফিক নিয়ন্ত্রণ করে তাদেরকে যেতে সহযোগিতা করেছি এ ছাড়া আমি এর পরে আমাদের এখানে ভেঙে গিয়েছিল তো আমরা কয়েকজন মিলে সাধারণ মানুষকে সহযোগিতা করেছি তাদের বাড়ি থেকে বের হওয়ার জন্য তাদের মাটির বাড়ি সেখান থেকে বের হওয়ার জন্য বা তাদের খাবার দাবার সেখান থেকে বের করার জন্য তাদের যে দুই একজনের যে গরু ছাগল আছে সেগুলো উদ্ধার করার জন্য আমি তাদেরকে সহযোগিতা করেছি